পরিবেশকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে সবার প্রথমে আমাদের গাছ লাগানো উচিত প্রচুর পরিমাণে গাছ লাগানো উচিত এখন দেখবেন কোনো জায়গাই ফাঁকা নেই সমস্ত জায়গাই স্কুল কলেজ ফ্ল্যাট বা এরকম ধরণের জিনিস তৈরি হচ্ছে যে কোনো জায়গায় মানুষ গাছ কেটে বাড়ি বাড়ি তৈরি করছে এবং সেখানে বসবাস করছে তাই গাছের সংখ্যা খুবই কমে যাচ্ছে তাই আমাদের উচিত রাস্তা রাস্তার ধারে ধারে গাছ লাগানো বাড়িতে গাছ লাগানো বাগান তৈরি করা বা আমাদের আশেপাশের এলাকায় গাছ লাগানো পাড়ায় গাছ লাগানো আর সেগুলোকে পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের রাস্তার ধারে একটি করে ডাস্টবিন বা বাচ্চাদের শেখানো যে নোংরা বা ময়লা জিনিসটা কোথায় ফেলতে আমাদের এইভাবেই পরিবেশকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে পারব এবং পর্যটকরা এসে আমাদের পরিবেশের অনেকটাই ক্ষতি করে যে রকম যদি যে রকম যদি নালার ওপরে পর্যটকরা এসে অনেক প্লাস্টিক ফেলে ওগুলো আমাদের পরিবেশ দূষণ হয় প্লাস্টিক কাগজ এই ধরনের জিনিসপত্র আমাদের পরিবেশ পরিবেশের উপর পরিবেশের উপর প্রভাব ফেলতে পারে বা বা প্রভাব ফেলছে